একটি বাইকিং ট্যুরে যাওয়ার জন্য অনেক ধরনের জিনিস লাগে যেমন সেফ রাইডিং জ্যাকেট আছে বা রাইডিং প্যান্ট জুতো গার্ডস আছে তারপরে ট্যাঙ্ক ব্যাগ আছে অনেক ধরনের জিনিস আছে যেগুলো খুব প্রয়োজন আর বিশেষ করে প্রয়োজন হচ্ছে ওষুধ জল তেল এগুলো আরও বিশেষ করে প্রয়োজনের জিনিস সমস্ত জিনিস নিয়ে যাওয়ার পর একটা রাইডিং পুরো কমপ্লিট হয় আরও অনেক ধরনের জিনিস থাকে যেমন রাস্তা দেখতে হয় কেমন রাস্তা আছে না আছে এইসব জিনিস দেখে একটা ট্যুরে যাওয়া উচিত